পড়াশোনা ছাড়া মানুষ তার দৈনন্দিন জীবনে সঠিকভাবে জীবনযাপন করতে পারে না পড়াশোনা একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাইফের আমি নার্সিং পড়েছিলাম এবং এখন আমি হসপিটালেতে কাজ করছি আমি নার্সিং পড়ে ব্যাঙ্গালোরে পড়েছিলাম এবং ব্যাঙ্গালোরে সেইখানে নানা রকমভাবে আমি কাজ শিখি এবং সেইখানে কাজ করার পরে এখন আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কাজ করছি এছাড়া নার্সিংয়ের সাথে সাথে আমি কৃষিকাজও করে থাকি কারণ কৃষিকাজ হলো আমাদের প্রধান জীবিকা উপার্জনের উপায় কৃষিকার্যের মাধ্যমেই আমরা গ্রাম অঞ্চলের মানুষেরা আমাদের দৈনন্দিন জীবনযাপন করি দৈনন্দিন জীবনযাপনের সমস্ত রকম টাকা আমাদের কৃষিকাজের মাধ্যম থেকেই আসে এছাড়া আমি হাসপাতালে যে কাজ করি সেইখান থেকে কিছু পরিমাণ টাকা পাই সেই টাকা আমি দিয়ে আমি কৃষিকাজ করি এবং কৃষিকাজেতে লোক দিয়ে করাই এবং সেই কৃষিকাজ থেকে আমার যে সমস্ত পণ্য কৃষিপণ্য পাই বা অন্যান্য সমস্ত জিনিস পাই সেগুলো আমরা দৈনন্দিন জীবনে খাই এবং সেগুলোতে বাজারে বিক্রি করে আমরা টাকা উপার্জন করতে পারি এছাড়া আমি যেই হসপিটালেতে কাজ করি সেইখানে আমি মানুষের প্রচুর পরিমাণে সেবা করি মানুষের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষদের যে সমস্ত অসুবিধাগুলি থাকে প্রধানত সেগুলো শুনি এবং তাদের সেইগুলোতে মোকাবিলা করার সাহায্য করতে থাকি